বর্তমানে অনলাইন শিক্ষাব্যবস্থা হওয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপসের দ্বারা শিক্ষাপ্রদান করানোর ব্যবস্থা করা হয়েছে যেমন বাইজুস এবং আকাশ একাডেমি ও আনএকাডেমি অ্যাপসের দ্বারা শিক্ষাদান করানো হয় বাইজুস এর থ্রিডি ওয়ালপেপার এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রদান করানো সম্ভব হয়ে থাকে এই অনলাইনের ব্যবস্থায় বিভিন্ন শিশু শিক্ষার্থীদের আর বেশ কিছু অ্যাপসের দ্বারা শিক্ষাদান করানো সম্ভব হয়ে থাকে